এমন বই তো প্রচুর আছে যা অত্যধিক মাত্রায় বিখ্যাত হয়েছে কিন্তু সুপারিশের ব্যাপারটা হয়েছে নিজের ইচ্ছা মতো নিয়েছি সুপারিশ কেউ করেনি তবে কিছু কিছু বই আছে ভীষণ নতুন নতুন ভাষায় লেখা তো বুঝা যায় না অতটা গল্পের বই ইন্টারেস্টিং ব্যাপার কোনো কোনো লেখকের বই ভালো লাগে তবেই বেশি বেশি নতুন নতুন লেখাই গল্পগুলো গল্পের বইগুলো ভালো লাগে না অতোটা এই কারণে